আমি বলব যে সবেমাত্র যারা আর্ট শিখতে শুরু করেছে তাদের জন্য একটা কথাই বলব নিজের কেরিয়ারটা শুরু করার জন্য আর্ট দিয়েই শুরু হয় যেটা কার্টুন থেকে শুরু করে যেটাই হোক না কেন কার্টুন দেখে অনেক কিছু শেখা যায় এ কার্টুনে ভাবমূর্তি যা রয়েছে একটা মনের যে আবেগ যে ভালোবাসা সেটা ফুটিয়ে ধরার জন্য এটা আর্টই যথেষ্ট প্রয়োজন মনে হয় মনের বিবেকটাকে প্রকাশ করার জন্য যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তারা আত্মপ্রকাশ করে থাকে ফেসবুকের মাধ্যমে হোয়াটস অ্যাপ ইনস্টাগ্রাম সেরকম একটা প্রতিভা হচ্ছে আর্ট সে আর্টটা যাদের মনে এবং ব্রেনকে স্মৃতিশক্তিতে যেটা ভাবে সেটা অক্ষরে এবং ভিউস আকারে তারা তুলে ধরে তাদেরকে বলব তাদের দক্ষতা উন্নতি হোক চাইব তারা বার বার করে তার মনের ইচ্ছেটাকে তুলে ধরা প্রকাশ করুক আর্টের মাধ্যমে তা থেকে এগুলো আরও মন দিয়ে এই কাজটাকে করার জন্য তাহলে তারা ঠিক নিজের জায়গায় পৌঁছতে পারবে তাদের গন্ত্যবে পৌঁছতে পারবে এটাই হচ্ছে আমার শুভাকাঙ্খা থাকবে যারা আর্ট শেখার জন্য আগ্রহী তাদের দক্ষতা সে মনের প্রকাশটা করুক আর্টের মাধ্যমে সবাইকে নমস্কার